হ্যালো হ্যালো আপনি কি ও অভির বাবা বলছেন আমাদের স্কুল থেকে একটি পিকনিক আয়োজন করা হচ্ছে যে এ এর পরের সপ্তাহে করা হবে সেই কারণে আপনা আমি আপনার কাছে আপনার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনারা এর পরের সপ্তাহে এর পরের রবিবার করব হ্যাঁ এটা স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এমন যে সব স্টুডেন্টগুলো আগ্রহ তাদেরকে ওই ওই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আপনার গার্জেনও যেতে পারবে একজন গার্জেন হতে পারেন আপনার সেটা বাবা বা মা না না তাহলে একটু বেশি দূর হয়ে যাবে বলে এবং এতটা বেশি মজা করতে পারবে না তাই এতজনে যাওয়া হচ্ছে তাই আমরা সঙ্গে নিয়ে যেতে চাই হ্যাঁ আমরা এখান থেকে সকাল আটটার দিকে বাস ছাড়বে না না আমরা প্রতি জনের কাছ থেকে পাঁচশো টাকা করে নিচ্ছি আমরা সেদিনকে সন্ধের সময় ফিরে আসব হ্যাঁ ঠিক আছে রবি এখন ভালোই পড়াশোনা করছে কিন্তু মাঝে মধ্যে একটু ত্রুটি হচ্ছে ওর ঠিক আছে আমরা যে সম্ভব দেখি সেগুলো পড়ে আসছে এবং ঠিকঠাকই পড়াশোনা করছে হ্যাঁ আপনি অন্য গার্জেনকেও নিয়ে যেতে পারবেন কিন্তু একটু এক্সট্রা চার্জ দিতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা রাখছি